হ্যাঁ আমি অন্য ভাষায় কথা বলার জন্যে গুগল ট্রান্সলেশন বা ডিকশনারি এইসবগুলো ব্যবহার করি এগুলো খুবই ভালো যে কোনো আমি কিছু বললে বা আমার কোনো সমস্যা হলে আমি সেটাতে যে কোনো ভাষায়ই জিজ্ঞাসা করতে পারি আর যেহেতু আমি টিউশন পড়াই স্কুলে পড়াই তার জন্যে আমার বাচ্চাদের একটু লাগে একটু ই কোনো ইংলিশ ভাষা ইংলিশ বা অন্য কোনো ভাষা লাগে আর তার জন্যে এটা খুবই ভালো এতে অনেক সুবিধাও আছে আম আমি খুব তাড়াতাড়ি এতে একদম কোনো দরকার সমস্যা হলে তাড়াতাড়ি সেটা সুবিধা করা যায় যেরকম গুগল ট্রান্সলেশনটাও খুব ভালো আর ডিকশনারিটাও খুব ভালো এতে আমি যে কোনো ভাষায় কথা বলতে পারি খুবই ভালো এটা যেহেতু বেশিরভাগ আমার ইংলিশটাই লাগে আর এটা খুবই দর দরকারে লাগে এটা খুবই কাজে লাগে সবসময় যেখানে সেখানে ব্যবহার করা যায় আর সমস্যা হলে ঝট করে সমস্যার সমাধান করা যায় আর আমরা তো যেহেতু গ্রামে থাকি ওই জন্য অতটা আমরা সব ভাষা জানি না আমরা বাংলা ছাড়া অন্য ভাষা জানি না আমরা কোথাও ধরো ঘুরতে গেলাম সেখানে ঘুরতে গিয়ে আমাদের সেখানে তো সব জায়গায় তো সব ভাষা চলে না সেখানে ইংলিশ ভাষা সবাই বোঝে বা হিন্দি কিন্তু আমরা হিন্দি বা ইংলিশটা জানি না সেটা গুগল ট্রান্সলেশন থেকে দেখে আমরা বলতে পারি আর সেটার সমস্যা এত বড় সমস্যার সমাধান হয়ে যায় খুব তাড়াতাড়ি আমি বলতে পারি ওটা এর খুব তাড়াতাড়ি ওটা সমাধান করা যায়